হ্যাঁ আমি স্বয়ংক্রিয় অনুপাত বা গুগল ম্যাপ ব্যবহার করেছি অতীতে একটা অচেনা জায়গা যেতে হলে আমাদেরকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হতো কিন্তু বর্তমানে গুগল ম্যাপ থাকার কারণে খুব সহজেই আমরা একটা অচেনা জায়গায় পাড়ি দেওয়ার সাহস করতে পারি গুগল ম্যাপের সাহায্যে অতি সহজেই আমরা জায়গা চিহ্নিত করতে পারি এবং যাওয়ার সঠিক পথ নির্ধারণ করতে পারি শুধু দেশের মধ্যেই নয় গুগল পা ম্যাপের সাহায্যে আমরা একাধিক দেশ বা বিদেশের তেও যাওয়ার সাহস করতে পারি এবং অতি সহজেই আমরা পৌঁছে যেতে পারি দেশ থিকে দেশান্তরে এটা কতটা সঠিক গুগল ম্যাপেতে দেখানো রাস্তা হলো একদম সঠিক অনেক সময় গুগল ম্যাপ আমাদেরকে অনেকটা বেশি রাস্তা আমাদেরকে শর্টেতে দেখিয়ে দেয় যেইখান থেকে আমরা বুঝতে পারি কম সময়ে কীভাবে আমরা ওই রাস্তাটাতে অতিক্রম করতে পারবো গুগল ম্যাপ আমাদের দৈনন্দিন জীবনে খুবই একটি প্রয়োজনীয় অত্যপয়োজনীয় একটি জিনিস